মুরগিদের সময় মতো খেতে দেওয়া ওদের জল ওষুধ ঠিকঠাকভাবে পরি সময় মতো তাদেরকে দিতে হবে তিন টাইম তাদেরকে তো দিতে হবে একটু সময় যদি বেশি থাকে যেমন গৃহ গৃহ গৃহে যদি থাকে তাহলে হাঁস মু হাঁস মুরগি দুজনের প্রজন্ম বাড়াতে গেলে হাঁসের সঙ্গে হাঁসিও রাখতে হবে মুরগির সঙ্গে মোরগও রাখতে হবে তা না হলে প্রজন্ম বাড়বে না ডিম যে ডিমটা পাড়বে সেই ডিমটা যদি বসিয়ে যদি বাচ্চা না হয় তাহলে প্রজন্ম বাড়বে কী করে যার কারণে প্রজন্ম বাড়াতে গেলে সেই ডিম বসিয়ে তাতে বাচ্চা ফুটিয়ে সেগুলোকে সেই বাচ্চাগুলোকে লালন পালন করে নতুন করে তাদের প্রজন্ম তৈরি করা যাবে এই জন্য পোলট্রি হোক বা হাঁস মুরগি এদের প্রজন্ম বাড়াতে গেলে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে